পশ্চিমবঙ্গ জন পরিষেবা আইনটি দুহাজার তেরো এর তেসরা অক্টোবর চালু হয় নাগরিকেরা যাতে সরকারি দপ্তর বা সরকারি অধীনস্থ সংস্থা থেকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিষেবা পান সেটাই এই আইনের উদ্দেশ্য এই আইন একজন নাগরিককে প্রজ্ঞাপিত পরিষেবাগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পেতে সাহায্য করবে সরকারি বা সরকার দ্বারা গঠিত কোনো কর্তৃপক্ষ বা সংস্থা বা পতিষ্ঠান যা সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভার আইন অনুযায়ী রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞপ্তি বা আদেশ জারির মাধ্যমে গঠিত এবং রাজ্য সরকার নিজস্ব নিয়ন্তিত বা যথেষ্ট পরিমাণে আর্থিক সহায়তা প্রাপ্ত সংস্থা অবসরকারি সংস্থা যা সরাসরি বা পরোক্ষভাবে রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রাপ্ত এইসব দপ্তর বা সংস্থা থেকে নাগরিকরা এই আইন অনুযায়ী পরিষেবা পাবেন রাজ্য সরকার সময়ে সময়ে সরকারি গেজেটে এই আইনাধীন কর্তৃপক্ষ পরিষেবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আপিল আধিকারিক পুনর্বিবেচনা আধিকারিক ও পরিষেবা নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করবেন বেশ কিছু পরিষেবা ইতিমধ্যেই এই আইনের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবার নাম বলছি তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায়দের জাতিগত শংসাপত্র যানবাহন নিবন্ধীকরণ ড্রাইভিং লাইসেন্স প্রদান ইত্যাদি নতুন রেশন কার্ড ঠিকানা বয়স উপাধি পরিবার কর্তার নাম পরিবর্তন রেশন কার্ডের নকল রেশন কার্ডের সমর্পণ ও পরিবর্তন রেশন কার্ডের পুনর্নবীকরণ জমির তথ্য অধিকার তথ্যের সংস্থিত নকল ডি এল আর ও বি ই এর আইন ধারায় শংসিত নকল প্রদানের আদেশ অ্যাডমিট কার্ড মার্কশিট শংসাপত্রের নকল যা সংশোধন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে বোর্ড পরিবর্তনের ছাড়পত্র প্রতিবন্ধীর শংসাপত্র জননী সুরক্ষা যোজনা জন্মের শংসাপত্র ও মৃত্যুর শংসাপত্র এছাড়া আরও অনেক পরিষেবা পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় পূর্বে রাজ্য সরকার বিভিন্ন প্রক্রিয়া দ্বারা সমস্ত নাগরিকত্ব ও সমান প্রতিনিধিত্বর জন্য বহুমাত্রিক ব্যবস্থার চিন্তাভাবনা করেন এর মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং পরবর্তীকালে পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন